বিজ্ঞান উন্নতর সাথে সাথে আমাদের প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে যেমন প্রথমে আমরা কী প্যাড ছোটো মোবাইল ব্যবহার করতাম ফলে কী হতো একে অন্যের সঙ্গে যোগাযোগ হতো ঠিকই কিন্তু বর্তমানে এই অ্যান্ড্রয়েড ফোন আসার সাথে সাথে আমরা দেশ বিদেশে বিভিন্ন খবরাখবর এবং অন্য দেশে যে সব লোকেদের সঙ্গে আলাপ পরিচয় এবং আমার বাড়ির লোক যদি বিদেশে থাকে তাদের সঙ্গে আমরা ওই ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারি এই এই প্রযুক্তি সাধারণত আমরা অন্য অন্যভাবে দেখি না এর ফলে আমাদের সবাইয়ের সঙ্গে সবার একটা যোগ সম্পন্ন তৈরি হয়